হ্যাঁ আমার একটি পোষা কুকুর আছে তার নাম দাশু খুব ছোটবেলায় সে আমাদের বাড়িতে এসেছিল একদিন মাঝরাতে হয়ত সে তার মাকে হারিয়ে ফেলেছিল তখন থেকেই সে আমার কাছে থাকে আমি মানুষের সাথে সেভাবে মিশতে পারি না ফলে দাশুই আমার একমাত্র বন্ধু আমার সকাল সন্ধ্যা ঘুরতে যাওয়ার সাথী রাত্রেবেলায় সে আমার সাথেই বিছানাতে শোয় আমি খাবার না খাওয়ালে সে খায় না ফলে ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না সে যেন আমার সাথে সব সময়ে কথা বলে আমিও আমার মনের কথা ওর সাথে ভাগ করে নি